প্রতিবারের মতো আমি সেদিনও ট্রেনে যাত্রা করছিলাম অস্বাভাবিক কিছুই চোখে পড়েনি স্বাভাবিকভাবে প্রতিদিনের মতোই ট্রেনে যাত্রা করছিলাম এক সময়ে খেয়াল করলাম আমার পাশে কিছুটা দূরে এক ভদ্রমহিলার কোলে একটি বাচ্চা ঘুমন্ত অবস্থায় রয়েছে যে যার মায়ের কোলে বেশিরভাগ সময় ট্রেনে জার্নিতে ঘুমিয়ে পড়ে আমি ভাবলাম শিশুটি হয়তো স্বাভাবিকভাবেই ঘুমোচ্ছে কিন্তু কিছুটা যাওয়ার পর খেয়াল করলাম বাচ্চাটা কিন্তু ঘুমিয়ে রয়েছে অনেকটা গেলাম তার পরেও দেখলাম বাচ্চাটা ঘুমিয়েই রয়েছে একটুও নড়ছেও না এবং উঠছেও না আমার তখন একটু সন্দেহ হলো বাচ্চাটা এত ঘুমোবে কেন মা কোনোভাবেই তার মায়ের যে একটা টান সেটাও অনুভব করছি না সে যেন তাকে শুধু কেবলমাত্র বহন করে নিয়ে চলেছে আমার মনে সন্দেহটা ক্রমশ বাড়তে লাগল কিছু দূর গিয়ে দেখলাম একজন ভদ্রমহিলা সেই বাচ্চা মেয়েটিকে কোলে দিয়ে আবার চলে গেল যেতে যেতে কিছু দূর যাওয়ার পর আমার ক্রমশ কৌতূহল বাড়তেই লাগল তারপর আমি একজনকে ফোন করলাম আমি জানার চেষ্টা করলাম ট্রেনটা কত দূর বা কোথায় যাচ্ছে তারপর আমি আমার গন্তব্যস্থলে না গিয়ে সোজা আমি তাদেরকে অনুসরণ করতে লাগলাম একজন ভদ্রমহিলার কোল থেকে বাচ্চাটা অপর ভদ্রমহিলার কোলে পরিবর্তিত হতে লাগল তখনও ক্রমশ বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে আমার সন্দেহ ক্রমশই বাড়তে লাগল আমি পুলিশ স্টেশনে ফোন করলাম এবং স্টেশনে থামাকালীন পুলিশ উঠে আসলো এবং সেই বাচ্চাটাকে খেয়াল করে আমি পুলিশকে বললাম পুলিশ এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করল আর ধরা পড়ল ওই বাচ্চাটাকে চুরি করে ওরা নিয়ে যাচ্ছিল আমার দুঃসাহসিকতার পরিচয় দিলাম মাত্র কিন্তু আমারও খুব খারাপ লাগল যে একটা মায়ের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছে আমি এই কাজে অবশ্যই শিখেছি কিছু এবং মনের জোর পেলাম কারণ আমিও তো একজন মা এইভাবে যেন সবাই সচেতন হয়ে থাকে